পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী স্থান হল পুরুলিয়া এবং পুরুলিয়ার ঐতিহ্যকে বহন করে চলেছে দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে ছৌ নাচ ছৌ নাচ দেশ বিদেশে নানান খ্যাতি লাভ করেছে এবং ছৌনাচ দেখতে মানুষ নানান দেশ বিদেশ থেকে আসে এবং পুরুলিয়ার আরও কয়েকটি ঐতিহ্যবাহী জায়গা হল তার মধ্যে হল অযোধ্যা পাহাড় পঞ্চকোট জয়চন্ডী পাহাড় তার মধ্যে অন্যতম হল অযোধ্যা পাহাড় যেখানে মানুষ নানান জায়গা থেকে দেখতে আসে এবং জয়চণ্ডী অযোধ্যা পাহাড়কে উপভোগ করে মানুষের এটাই হল সবচেয়ে বড় পর্যটক যেখানে মানুষ দেখতে আসে